স্থানীয় সংরক্ষণ বা পরিবেশগত উদ্যোগগুলির মধ্যে অন্যতম হল গাছ সংরক্ষণ করা ঝাড়গ্রাম যেহেতু একটা বন্যপায়ী অঞ্চল এখানে অনেক পরিমাণে গাছ রয়েছে যেগুলিকে কেটে যাওয়ার হাত থেকে রক্ষা করা আমাদের কর্তব্য এবং আরও নতুন নতুন গাছ যাতে লাগানো হয় সেটাও আমাদের লক্ষ্য রাখা উচিত এই উদ্দেশ্যের জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে অনেক বন্য কাঠুরিয়ারা এই গাছগুলো এক সঙ্গে কেটে বাইরের দেশে এ পাঠিয়ে দেয় এবং বিক্রি করে দেয় এবং এর সাফল্য হল এই গাছ লাগানোর ফলে এবং অনেক গাছ থাকার কারণে এর বাস্তুতন্ত্র অনেক ভালো অনেক বেশি পরিমাণে অক্সিজেন পাওয়া যায় এবং অনেক ভালো আবহাওয়া থাকে এই ঝাড়গ্রাম অঞ্চলে এ কিছু উৎসব হল যেমন টুসু পরব মকর পরব এই সমস্ত উৎসব এই ঝাড়গ্রাম অঞ্চলে হয়ে থাকে এবং আমাদের এখানে এত গাছ পরিমাণে থাকার জন্য আমাদের এখানকার আবহাওয়া এবং বাস্তুতন্ত্র খুবই ভালো এবং তার সঙ্গে সঙ্গে এই সমস্ত পরবও আমাদের এখানে হয়ে থাকে